সব মানুষেরই একটি মাটির টান আছে সে বারবার ফিরে যায় সেখানে আমারও এরকম একটি শিকড় রয়েছে বা স্মৃতি রয়েছে যে জায়গাটি আমি আজও লালন পালন করে থাকি আমি নিজের মনের মধ্যে সে জায়গাটি মনে রাখতে আমার খুবই ভালো লাগে মাঝে মাঝে যখন সেই স্মৃতিগুলি আমার মনে পড়ে আমার মন অনেক উচ্ছ্বাসিত এবং আনন্দ লাভ করে সে কথাগুলি মনে পড়লে আমার খুবই ভালো লাগে আমার মনের মধ্যে আমি রাখি আমার জন্মভূমিকে আমার যে জায়গায় জন্ম হয়েছিলো সেই জায়গাটিকে আমার খুবই ভালো লাগে সেই জায়গাটি ছিলো একটি প্রত্যন্ত গ্রাম সেই গ্রামটি অত্যন্ত মনোরম এবং আরামদায়ক সেই গ্রামের মধ্যে পুকুর গাছপালা পশুপাখি দেখতে আমার খুবই ভালো লাগত সেখানে রয়েছে আমবাগান সেটি খুবই মনোমুগ্ধকর গ্রীষ্মকালে যখন দুপুরবেলায় সকলে ঘরের মধ্যে ঘুমিয়ে থাকে তখন আমরা সেই আমবাগানে যেতাম আমি পাড়তে সেই ঠান্ডা মনোরম জায়গাতে আম পেড়ে খেতে আমাদের খুবই ভালো লাগত এ সমস্ত স্মৃতিগুলিকে আমি আজও লালন পালন করে রাখি আমার মনের মধ্যে